আমার প্রিয় খেলা ক্রিকেট আমরা গ্রাম অঞ্চলের মাঠে ঘাটে ক্রিকেট খেলি এমনকি কো গ্রাম অঞ্চলে কবাডি খেলা খোখো খেলা ফুটবল খেলাও হয় আমরা গ্রামের মাঠে ফুটবল খেলি কবাডি খেলি খোখো খেলি ক্রিকেট খেলি কিন্তু আমার পছন্দের খেলা সেটা হচ্ছে ক্রিকেট খেলা আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি সারাদিনে এক টাইম হলেও বিকেল টাইমটা সময় বের করে আমি আধ ঘণ্টা এক ঘণ্টা হলেও ক্রিকেট খেলা করি এমনকি ক্রিকেট আমার পছন্দের খেলা প্রত্যেকটি ক্রিকেট ম্যাচ আমি টিভির শোতে দেখি